আমার প্রিয় রান্না হচ্ছে মাংস রান্না কারণ আমার পরিবারের সবাই আমার মাংস রান্নার খুব প্রশংসা করে আমি প্রথমে মাংস বাজার থেকে কিনে আনলে আমি সেটা ধুইয়ে নুন হলুদ তেল মাখিয়ে সেটাকে রেখে দিই তারপর আলু কড়াতে তেল দিই কড়াতে তেল দিয়ে আলুটা একটু ভেজে নিই ভাজার পরে আবার তে সেই তেলের ওপরই লংকা তেজপাতা ফোড়ন দিই ফোড়ন দিয়ে পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভাজি পেঁয়াজ ভাজার পরে রসুন দিই রসুন পেঁয়াজ একসঙ্গে ভাজা হয়ে গেলে দুরকম জিরে আদা লংকাগুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে সেটাকে কষে মাংস দিই মাংস দিয়ে কষে সেটা ভালো করে প্রচুর জল ঢেলে দিই তারপর সেদ্ধ হয়ে গেলে সকলকে পরিবেশন করি